আমি আমার বাগানের গাছপালা বিভিন্ন স্থানীয় জায়গা নার্সারি থেকে বা আমি কখনও চারা ফেলি সেই চারা থেকেও আমি পাই যেমন কিছু কিছু ফুলের গাছ যেইগুলো হয়তো পাওয়া যায় না সেইগুলো আমি নার্সারি থেকেই কিনি বা এখন অনলাইনেও পাওয়া যায় সেই অনলাইনের মাধ্যমেও কিনি যেমন কিছু সবজির গাছ বা লঙ্কার গাছ বা কিছু ফুলের গাছ যেইগুলো আমি বিচার থেকে ছড়িয়ে দিই বর্ষাকালে যেটা থেকে তলা বের হয় এবং সেটা থেকেই আমি লাগিয়ে বাগানের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিই এইগুলো লাগাতে গেলে প্রথমে মাটিটাকে বেশ ভালো করে উর্বর করতে হয় কিছু গোবর সার কিনে রাখি সেই গোবর সারকে মাটির সঙ্গে মিশিয়ে সেইটাকে ভালো করে মাটিটা তৈরি করি তারপর গাছে জল দিই এছাড়াও কিছু ভিটামিন খাবার সেই ভিটামিন খাবারগুলোও আমি ব্যবহার করি এছাড়াও আমাদের বাড়ির প্রতিনিয়ত যে আনাজ চোবড়া সে আনাজ চোবড়াগুলোও কিন্তু আমি রেখে দিই সেইগুলো সার হিসাবে পরে আমি ব্যবহার করি গাছের গোড়ায় যখন গাছটা একটু লেগে যায় বা নতুন একটু পাতা গজায় তখন তাকে প্রতিনিয়ত তার যত্ন নিই যাতে তাকে তাতে কোনও পোকামাকড় না লাগে বা বিভিন্ন কোনও রকম ঔষধে নষ্ট না হয়ে যায় পিঁমড়েতে না কেটে দেয় সেই দিকে আমি লক্ষ্য করি